হাঁ দাদা বলুন ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি বলুন স্যার

হ্যাঁ ঠিক বলেছেন আমি প্রেশারই দিচ্ছি সবসময়

হ্যাঁ এটাই তো হচ্ছে এখন

হ্যাঁ সে তো

ঠিক বলেছে এখন সব জায়গায় এরকমই হচ্ছে সবাই গার্জে গার্জেন প্রেশার দিচ্ছে বাচ্চাদের গায়ে হাত দিলে হুম হুম

হ্যাঁ বলুন না আমি তো হাতই দিচ্ছি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে